আমার বাড়িতে অতিথি এলে তাঁদেরকে প্রথমে আপ্যায়ন করে ডাকি এবং বসতে বলি তারপর তাঁদের জল মিষ্টি দিই এবং তারপর আমরা গল্প করি কিছুক্ষণ পরে আমি তাঁদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে যাই তাতে আমরা ভাত ডাল ভাজা তরকারি মাছ চাটনি এইসব বানাই এবং তাঁদের আমরা পরিবেশন করি